আমি একটা দোকানে যেয়ে বিছানার চাদর কিনলাম সেই চাদরটাকে কিছু দান কিছুদিন ব্যবহার করে দেখলাম কাচলাম তাকে ব্যবহার করলাম একটু কোনও রঙ ওঠে না খুব সুন্দর চাদরটা রোদে দিলাম রোদেও কাটে না খুব সুন্দর সেই চাদরটাকে আমি সুতির অনুভব করিলাম এত সুন্দর তারপরে আমার বন্ধুবান্ধবরা আমার বাড়িতে আসল বাড়িতে আসে দেখে বলল খুব সু ন্দর হয়েছে চাদরটা কোথায় কিনেছিস আমাকে নিয়ে চল ওখানে আমি তাদের দোকানকে নিয়ে গেলাম তারা দুটো কিনল আমার দেখে খুব পছন্দ হল চাদর দুটো তারাও কিনল তারাও আমার দেখে কিনল তারা বাড়িতে নিয়ে গেল তারাও সেটাকে ব্যবহার করল খুব সুন্দর তারাও ব্যবহার করতে করতে জিনিসটাকে কাচল কেচে ব্যবহার করল একটু কোনও রঙ ওঠে না সুতির চাদর একটু কোনও রঙ ওঠে না ছাপাটা তারাও সব ব্যবহার করে তারাও খুব ভালো বলল চাদরটা এত সুন্দর জিনিসটা তারা আবার বলল যে ভবিষ্যতে আমরা যদি কোনও জিনিস কিনি ওই দোকান থেকেই কিনে আনব এইরকমই বেশ চাদর কিনে আনব